আমি ব্যাঙ্ক থেকে একবার ঋণ নিয়েছিলাম চাষ করার জন্য কৃষি ঋণ ব্যাঙ্কের সাথে আমার অভিজ্ঞতা খুব একটা খারাপ ছিলো না আমাদের কৃষি ব্যাঙ্ক স্থানীয় ইউকো ব্যাঙ্ক থেকে আমি এই ঋণটি সংগ্রহ করেছিলাম এখানে যখন আমি ঋণটির জন্য প্রথমে আবেদন করি সেই আবেদনটা প্রসেস হতে অনেক দীর্ঘ সময় লেগেছিলো আমার সেই কাজটি আমি চাই যেন তায়াতাড়ি দ্রুত সম্ভব হয়ে যায় কেননা আমরা যখন ঋণ তখনই নিতে চাই যখন আমাদের টাকার খুব প্রয়োজন পড়ে আমরা যদি টাকাটা সঠিক সময়ে না পাই তখন সেই টাকাটা আমাদের কোনো কাজে লাগে না তাই এই প্রক্রিয়াটি অবশ্যই অত্যন্ত তাড়াতাড়ি করে দেওয়া উচিত বলে আমার মনে করা হয় কেননা টাকা যদি সঠিক সময়ে না পাই তখন আমরা যেই কাজের উদ্দেশ্যে টাকাটা নিতে চাইছি সেই কাজটা সফল করা কখনই সম্ভব হয়ে ওঠে না তাই আমার মনে হয় এই প্রক্রিয়াটাকেই দ্রুত এবং সহজ মসৃণ করা উচিত এবং এই প্রক্রিয়াগুলিকে দিনের দিন আরও উন্নতি সাধন করা উচিত তা নয়তো আমাদের ঋণ নেওয়াগুলি বৃথা হয়ে যাবে